আমি রান্না করার রান্না করার শখকে আমি পেশা হিসাবে তৈরি করার কথা ভেবেছি এবং এইটার জন্য আমি প্রথম যখন আমার পরিবারের লোকজন জানায় তাদের প্রতিক্রিয়া খুবই ভালো ছিল তারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে এসেছিল